আমি একটি বই পড়েছি সেটা সে নাম হলো সাহিত্যচর্চা যেটি আমাকে কাঁদিয়েছে সেই বইটি সেই বইটি হলো সাহিত্য চর্চা এবং সেই বইটি সম্পর্কে আমি দুঃখিত হয়েছি যে বিষয়গুলি নিয়ে সেটি হলো কে বাঁচায় কে বাঁচে মানিক বন্দ্যোপাধ্যায় লেখা সেই বইটিতে এ ছিল যে সেদিন অফিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখল অনাহারে মৃত্যু এতদিন শুধু শুনে আর পড়ে এসেছিলো ফুটপাাতের মৃত্যুর কথা আজ চোখে পড়ল প্রথমবার ফুটপাাতের হাঁটা বেশি প্রয়োজন নয় এবং এই এই দর্শনটি অনেক আগেই ঘটেছিলো কোনো সন্দেহ ছিল না তাতে বাড়ি থেকে বেরিয়ে দুোপা হেঁটেই সে ট্রামে ওঠে নামে এবং অফিসে দরজায় গিয়ে পৌঁছায় এবং বাড়িটাও তার শহরের এমন এক নিরিবিলি অঞ্চলে যে সে পাড়ায় ফুটপাথও বেশি নেই লোকে মরতেও যায় না বেশি চাপ ওর ও ছোটো ভাই তার বাজার ও কেনাকাটা করতো এবং মৃত্যুঞ্জয় এইস একদিন অসুস্থ হয়ে পড়ে এবং মৃত্যুঞ্জয়ের শরীর তার প্রতিক্রিয়া হয় মানসিক বেদনাবোধের সঙ্গে চলতে থাকে শারীরিক কষ্টবোধ এবং অফিসে পৌঁছে তিনি এই ছোটো কুঠুরিতে ঢুকে সে যখন ধপ করে চেয়ারে বসে পড়ল এবং রীতিমতো কাবু হয়ে পড়েছিলো একটু বসেই তার হয়ে গেলো কলঘরে এবং সেই বিষয়টি দেখে আমি খুবই দুঃখিত হয়েছিলাম